আমার প্রিয় বিষয়গুলোর মধ্যে একটি হলো গণিত আমি সবসময় গণিতে আকর্ষিত ছিলাম কারণ এটি একটি লজিকভিত্তিক বিষয় এবং সমস্যা সমাধানের জন্য মনোনিয়মিত পদ্ধতি ব্যবহার করে গণিতে মেশিনের মত চিন্তা করা হয় এবং এর মাধ্যমে সব সমস্যার মূল কারণগুলো খুঁজে পাওয়া যায় আমি অনেক সময় গণিতের মধ্যে আমার দিকের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ব্যয় করতাম এবং এটি আমার মনোযোগ এবং মনোযোগ প্রতিস্থাপন করতে সাহায্য করত সাধারণত গণিতে অনেক ধরনের প্রবলেম সমাধান করা হয় যা আমাকে লজিক্যাল চিন্তা করতে উৎসাহ দেয় এবং নতুন উপায়ে সমস্যার সমাধান করতে অনুপ্রাণিত করে এছাড়াও গণিতের সমস্যা সমাধানের পদ্ধতিগুলো অন্যান্য বিষয়ে অনুপ্রাণিত করতে পারে যেমন ব্যক্তিগত ও পেশাগত জীবনের ক্ষেত্রে সুতরাং এটি আমার জীবনের গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক একটি বিষয় হিসেবে থাকে